সিরাজুল বলছি রহিমদা তো হ্যাঁ বলছি দাদা এই সামনে পয়লা জানুয়ারি আমার বাড়িতে একটু মানে ঈদের মতো আয়োজন করেছি বুঝলেন বন্ধুরা আসবে আর বাড়ির সবাই থাকবে আর কী তো বলছি মাছের কেমন কী দাম চলছে এখন না না আমার ইলিশ ফিলিশ লাগবে না এই রুই মাছ কত করে কেজি চলছে দুশো কুড়ি একটু বেশিই হয়ে যাচ্ছে গো তো দেখো না ওই আর কত লোক ঘরের তো এই তাও কিলো দশেক দুশো করে করুন এত দাম দেওয়া যাবে না ওই তো পয়লা জানুয়ারি হ্যাঁ চাদর চিংড়ি মাছ কত করে কিলো চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ কত করে কিলো যাচ্ছে বাগদা চিংড়িই বলুন না কত করে

বাগদা চিংড়িটাই লাগবে ওইটা আপনি বেশি লাগবে না ওই বাগদা চিংড়িটাই দেবেন দুকিলোর মত দেবেন দিয়ে দেবেন আর ওই আপনার হচ্ছে ইয়ের দিন পয়লা জানুয়ারির দিন আমি পাঠিয়ে দেব তাহলে দুজনকে আনতে যাওয়ার জন্য আপনি মোটামুটি আর মিডিয়াম সাইজের পিস করে দেবেন মাছটা রুইটা আর সব কিছু ঠিকঠাক করে পাঠাবেন ওই বরফ টরফ দেওয়া যেমন মাছ না হয় বুঝতে পারলেন সেটা তো জানি ওই জন্যই আপনাকে ফোনটা করলাম ওই আর ওই দিন তাহলে পাঠিয়ে দেব আর টাকাটা বলে দেবেন আমাকে কত কী দিতে হবে ওই দিন একবারে ওদের হাতে দিয়ে পাঠিয়ে দেব বুঝলেন ঠিক আছে ঠিক আছে তাহলে

আচ্ছা ঠিক আছে ও আর ঠিক আছে তাহলে রাখি হুম